হ্যাঁ আমি এমন কোথাও ঘুরতে গেছিলাম যেখানে ঘুরতে গিয়ে আমার সম্পূর্ণরূপ প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে এমন একটা জায়গা হলো পুরুলিয়া আমি পুরুলিয়া গেছিলাম বন্ধুদের সাথে বিশেষ করে বন্ধুদের সাথে যেদিন যাই গিয়ে আমরা যে হোটেলে উঠি সে হোটেলটাও সুন্দর ছিল ভালো ছিল খাওয়া দাওয়া খুব ভালো ছিল তো ওখানে তো আশেপাশে গ্রামাঞ্চল সেটা দেখতে আমার খুব ভালো লেগেছিলো তা আশেপাশে পাহাড়গুলো রয়েছে সেগুলো আরও খুব সুন্দর আর লাল মাটির যে পথ যে এর খুবই ভাল লাগছিলো ওখানে যে আর এছাড়া ওখানে বনগুলো যে ছিল সুন্দর সুন্দর গাছ সেগুলোও দেখতে খুবই সুন্দর লেগেছিলো আমার একটা আলাদাই এটার ভালো লাগার কাজ করছিলো এই টাইমটা তো ওখানে একটা বনফায়ারের সুবিধে ছিল রাতেরবেলা আগুন জ্বালানো হয় তা আরও সুন্দর ছিল তো নানাভাবে এটা ঘোরাটা ভালো দৃশ্য লেগেছে